শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বাড়ির থেকে বাইরে যেয়ে বিভিন্ন স্কুল কলেজ এ পড়াশুনো করতে চায় বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন রকম বিষয়ে তাদের ইন্টারেস্ট তাদের ভালোবাসা তারা তাদের মেধার উপরে তারা তাদের ভালোলাগার বিষয় চয়ন করতে পারে যারা মেধাবী ছাত্র তারা সাইন্স নিয়ে পড়ার দিকে ঝুঁকি নেন এবং তারা সাইন্স নিয়ে পড়েন এবং এইচএস পাসের পর তারা কেউ কেউ ইঞ্জিনিয়ারিং করেন বা কেউ কেউ ডাক্তারিতে ঢুকে যান এই সমস্ত কারণে বর্তমান যুগে এই যে যা চাকরি বাকরি এই তেমন সাশ্রয় নেই যারা আর্টস নিয়ে পড়তে পড়েন তারা বেশিদূর পড়াশুনো করতে আগ্রহী নন তারা আইটিআই বা বিভিন্ন প্রফেশনাল কোর্স আছে নার্সিংয়ের দিকে চলে যাচ্ছে কিছু কিছু মানুষ কিছু কিছু বিভিন্ন রকম যে সমস্ত কোর্সগুলা আছে আইটিআই আছে এই সমস্ত কোর্সগুলো তারা করতে পছন্দ করছে বর্তমান সময়ে এইভাবেই চলছে